হ্যালো বিভূতিবাবু আপনার জলের দোকান আছে ওয়াটার বোতল আমার রিসেন্ট ডিসেম্বর পঁচিশ তারিখে একটা বিয়ে বাড়ি লেগেছে ঠিক আছে তো আমার কিছু জলের মানে ওয়াটার বোতল লাগবে ওই আড়াইশো এম এলের ওয়াটার বোতলগুলো কতো করে পড়তে পারে ছোটো বোতল আর কি হ্যাঁ পার পিস দশ টাকা আচ্ছা ওটা একটু কম করা যায় না তাহলে কী হতো আমার বাবা মা প্রায় সাতশো পিস বোতল লাগতো আর কি তাহলে যদি ওটা সাত টাকা করে হতো সাত সাতটা উনপঞ্চাশ হিসাবটা সহজ হতো আর কি হ্যাঁ আর যদি আমি ওটার স আপনি তো বোতলগুলো তো আপনি তো নিজে দিতে আসবেন তো আমার বাড়িতে না আমাকে টোটো নিয়ে যেতে হবে কোনটা টোটো ভাড়াটাও কি আমাকে দিতে হবে না কী ব্যাপারটা ও আপনি আপনি টোটো নিয়ে আসছেন তাহলে তো আরো ভালো তাহলে আপনার কাছেই অর্ডারটা দেবো আপনি একটু ওই দশ টাকার থেকে কমিয়ে ওটা সাত টাকার মধ্যে আনবেন হ্যাঁ আর ডেলিভারি চার্জ আমি আর এক্সট্রা কিছু দিতে পারবো না ওটার বাবদ যেটা হচ্ছে সাত সাতটা উনপঞ্চাশ ওই ন হাজার চার হাজার নশো টাকাই আমি ব্যয় করবো এর বেশি আমি এক টাকাও ব্যয় করতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাহলে আর হুম জলের বোতল আচ্ছা আচ্ছা বলছিলাম বিয়ে বাড়িতে আপনি কি আর বড়ো বড়ো সেই জলের যে ড্রামগুলো কি আপনি সরবরাহ করেন শুধু বোতল বাদ দিয়ে বড়ো বড়ো ড্রাম কি আছে আপনার কাছে